আমি সার্ফিং করতে খুব ভালোবাসি যখন আমি কোথাও বেড়াতে যাই সমুদ্র এলাকায় তখন সমুদ্রে গেলে আমার প্রথমেই মনে পড়ে বা খুব ভালো লাগে যে আমি সার্ফিং করব সার্ফিংটা খুব আনন্দের ছলে এটা খেলা যায় একা একা নিয়ে জলের মধ্যে খুব আনন্দ করা যায় এবং সার্ফিংটাতে নিয়ে আমি বিভিন্ন ভাবে দাঁড়ানো বসা লাফানো এগুলো করতে খুব ভালোবাসি আমি ছোট থেকেই সমুদ্রে যাই সেখানে সার্ফিং করতে আমার খুব ভালো লাগে আর এই সার্ফিং করার জন্যই মন শুধু সমুদ্রেই যেতে চায় আর অন্য কোথাও যেতে চায় না কারণ সমুদ্রেই একমাত্র সার্ফিং পাওয়া যায় আর আদার্স ডাঙ্গা ডাঙ্গা জায়গায় তো আর পাওয়া যায় না তাই শুধু মনে হয় যে সমুদ্রেই বেড়াতে যাব অন্য কোত্থাও যাব না শুধুমাত্র এই সার্ফিংয়ের লোভেই একমাত্র এটার জন্যই আমরা যাই কারণ এটা আমরা খুব ভালোবাসি তাই আমি বিভিন্নবার সমুদ্রে গেছি প্রতিটা জায়গায় সার্ফিং করেছি